এখানের রাস্তা পশ্চিম বর্ধমানের রাস্তা তো আগে সত্যিই খুব খারাপ ছিল ইদানিং রাস্তাঘাট ভালো হয়েছে ভালো হয়েছে রেলপথও এখন অনেক ভালো হয়েছে বিমান বন্দর এখানে আছে আমরা যদি দূর কোথাও যেতে চাই কম সময়ের মধ্যে বিমান বন্দর আছে জনপরিবহনও মানে এখানে মোটামুটি লোকাল বাস লোকাল ট্রেন সাধারণ মানুষের জন্য যে তারা লোকাল বাস ট্রেন টোটো অটো প্রচুর এখানে হয়েছে টোটো অটোতে মানুষ কম পয়সায় যেতে পারে লোকাল ট্রেনেও মানুষ দূর হাওড়ার দূরে কোথাও গেলে লোকাল ট্রেন ধরে কম পয়সায় মানুষ যেতে পারে আর আসানসোল দুর্গাপুরে রেল স্টেশনের একটা আমাদের সমস্যা আছে যেটা হচ্ছে কিছু দূরপাল্লার ট্রেন যদি আমাদের আসানসোল দূর্গাপুরে দাঁড়াতো তাহলে খুব ভালো হত আমরা কিছু মানুষ তাহলে উপকার পেত এই একটা প্রবলেম আছে তাছাড়া আমাদের আসানসোল দুর্গাপুরে সেভাবে কোন কিছু নাই রাস্তা ঘাট হচ্ছে নতুন নতুন তৈরি হচ্ছে চলছে রাস্তাঘাট ভালো তুলনামূলক এখন অনেক রাস্তা ভালো হয়েছে আগে যেগুলো মানে অনেক আগে যেগুলো আমরা ফেস করেছি মানে আমরা সেগুলোর মধ্যে গেছি সেগুলো এখন অনেক অনেকটা ভালো ব্যাস